বর্তমানে পশ্চিমবঙ্গ সরকার কৃষি এবং শিল্পকে বিভিন্নভাবে সাহায্য করেন দুটি বিষয় হল যে কৃষি সেক্টরের দিকে যদি তাকানো হয় তাহলে অবশ্যই কৃষি সেক্টরকে উন্নত করার জন্য সরকার বিভিন্ন ধরনের বীজ উন্নতমানের বীজ সার বিভিন্ন ধরনের কীটনাশক জমির খাদ সব বিষয়ে এছাড়া যদি জমিতে খরা বা বন্যা হয় তার জন্য সরকারি বিভিন্ন ধরনের এইড সেগুলো কিন্তু পশ্চিমবঙ্গ সরকার ভারত সরকার প্রোভাইড করেন এবং কৃষকরা যাতে তারা উন্নতমানের চাষ করতে পারেন সেই জন্য তাদের প্রশিক্ষণ দেওয়া প্রশিক্ষণ এবং অন্যান্য অন্যান্য প্রয়োজনের অন্যান্য শিক্ষা সেটা কিন্তু পশ্চিমবঙ্গ সরকার প্রোভাইড করে শিল্পের বিষয়টাও কিন্তু সেরকমই শিল্প সাহায্য করার জন্য অবশ্যই ভারত সরকার এবং পশ্চিমবঙ্গ সরকার বিভিন্ন ধরনের ক্ষুদ্র ঋণ সেগুলো কিন্তু প্রোভাইড করেন যাতে সাধারণ ছোট ব্যবসায়ী তারা তাদের ব্যবসা পরিমণ্ডল বিস্তার করতে পারেন এছাড়া বিভিন্ন ধরনের অনলাইন বিভিন্ন ধরনের প্রচার এবং প্রসার করা হয় যার জন্য তাড়াতাড়ি শিল্পকে পরিসরটাকে বাড়াতে পারেন